আমি ছোটোবেলা থেকে বাংলা ভাষার বিভিন্ন গল্প লিখতে খুব ভালোবাসি কিন্তু আমি বানিয়ে বানিয়ে এগুলো লিখি বা যা থাকে তাই বই দেখে কখনোই লিখতে চাই না আমি যা দেখি তাই লিখি হ্যাঁ সেটাকে খাতাবন্দি করার জন্য চেষ্টা করি কিন্তু আমি আবার সব কিছু লিখতে গিয়ে সব কিছু দেখি অন্য লেখকের থেকে আলাদাভাবেই ওটাকে লেখার জন্য চেষ্টা করি বা আমার লেখাটা দেখেছি আমি লিখতে গিয়ে অন্য রকমই হয়ে যায় একই হয় না নিজেদের মতো করে মানে লিখি নিজের মতো করেই আমি লিখতে চাই লেখকদের লেখকদের নিজেদের লেখা ছন্দ আলাদা ভাষা আলাদা আলাদা হয়ে যায় আবার আমার ইয়েটাও আলাদা হয়ে যায় হয়ে থাকে লেখক সাধু ভাষা চলিত ভাষা দুটোই ইয়ে করে আমি কিন্তু শুধু লেখাতে মানে চলিত ভাষাটাই লিখতে পারি অত আমি সাধু ভাষায় যেতে পারি না বা মনেও থাকে না তখন হুম আমার লেখার সাথে অন্য লেখকদের কোনো ভাষারও মিল থাকে না ভাষাও আলাদা হয়ে যায় হ্যাঁ আমি কিন্তু আমার লেখার উন্নতি করতে চাই মানে যাতে যে আমার লেখাটা একটু ভালো হয় উন্নতি করতে চাই বা একটু অন্যরকম চলিত ভাষা লিখলেও যেন মনে হয় যেন লেখাটা সবাই পড়ে সবার ভালো লাগে এরকম মনে হয় আমি আমার লেখাতে লেখার ছন্দ ভাষাকে আরও সহজ বা সরল করে ইয়ে করতে যাই যাতে সবাই বুঝতেও পারে বা কাউকে আমি যখন পড়াবো বা বোঝাবো তখন যেন সেটা সহজ হয়ে যায়